ভারতীয় সাংবাদিক ব্যবস্থা বর্তমানে অনেকটাই উন্নত এর দ্বারা আমরা দেশের ছোটোখাটো খবর জানতে পারি সাংবাদিকদের মুখে কখনো কখনো কোনো কথা হচ্ছে কিছুটা সত্যও থাকে কিছুটা মিথ্যেও থাকে আর হচ্ছে যেমন এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা আনন্দবাজার পত্রিকা বর্তমান এই সময় এইসব খবর আমরা দেখেও থাকি কখনও কখনও পড়েও থাকি